আমাদের আশেপাশে এলাকায় পাঁচটা হসপিটাল আছে পাঁচটা হসপিটালের মধ্যে সব হসপিটাল পাঁচটা হসপিটালই সবই ভালো মানে সব মানে আমাদের বাড়ির পাশে মানে যেটা হসপিটাল আছে খুবই সুন্দর অ্যাম্বুলেসের ব্যবস্থা আছে এখানে গর্ভবতী মাদের যদি কোনও অসুবিধা হয় মানে গর্ভবতী মা যখন প্রেগনেন্ট হওয়ার থেকে একদম বাচ্চা ডেলিভারি পর্যন্ত তাদেরকে খুব যত্নও নেওয়া হয় ট্রিটমেন্টও করা হয় তারপরে দমের কষ্ট যেসব মানুষগুলোর রয়েছে তাদেরকেও শ্বাস মানে দমের কষ্টের জন্য ভালো করে মানে চিকিৎসা করা হয় চিকিৎসা তারপরে আছে আমাদের কোনও বাচ্চা যেই বাচ্চাগুলো মানে ছোট থেকেই অসুস্থ মানে রোগে ভুগছে তার জন্যও এখানে হসপিটালে মানে ভালো সুযোগ সুবিধা আছে বাচ্চাগুলো আর ওই ওষুধগুলোও খুবই কাজ করে বাচ্চাদের উপর স্যুটও হয়ে গেছে খুবই সুন্দর চিকিৎসা করে আমাদের এখানে কোনও অসুবিধাও নেই আর এই যে মানে হসপিটালে যে ওষুধপালাগুলো দেয় সে ওষুধপালাগুলোও ফ্রিতে মানে অনেক ফ্রিতেই দেয় ওই সরকারি হসপিটাল তো ভালো ওষুধ দেয় ভালো ভালো কাজ হয় আর হসপিটালের যে ডাক্তারগুলো ব্যবহারও খুব সুন্দর সেই জন্য আমাদের এখানে হসপিটালের কোনও মানে রোগীদের জন্য কোনও সমস্যা হয় না চোখের মানে সমস্ত দিক থেকে এখানের অনেক সুবিধা আছে হসপিটালের ক্ষেত্রে খুবই সুন্দর ব্যবহার খুবই সুন্দর চিকিৎসা আর এখানে ফেসিলিটিগুলো খুবই ভালো